এই তো ভালো আছি তুই কেমন আছিস বল আচ্ছা

আরে আমিও তো সেরকম কিছুই ভাবছিলাম চল এক দিন ঘুরেই আসি আমিও ফাঁকা এখন আছি এখন কোনো হাতে কোনো কাজ বাজ নেই চল একবার ঘুরেই আসি সাইকেল নিয়ে বেশি আরে না না তেমন কোনো ব্যাপার না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কেন না আচ্ছা আচ্ছা আচ্ছা বেশ বেশ ভীষণ মজা হবে ভীষণ মজা হবে তাহলে চল বেরিয়ে পড়ি তাহলে তুই আর আমি কি যাব আরও কেউ যাবে না কি

আচ্ছা হুম হুম অবশ্য অবশ্যই ঠিক আছে ঠিক আছে চল না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না উঠে যাব তা কটার দিকে যেতে হবে সেটা বল তুই টাইমটা শুধু বল হুম হুম সঙ্গে কিছু ব্যাগ প্যাগ নিতে হবে না কি ঠিক আছে তাহলে সেরকম কথা থাকল ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখ আমি ঠিক সময় বেরিয়ে যাব